আমার প্রিয় লেখক আছেন আমার প্রিয় লেখকের নাম হলো সত্যজিৎ রায় তার কারণ হলো সত্যজিৎ রায় যে গল্প বা উপন্যাস লেখেন তার প্রতিটিই আমাকে খুব ভালো লাগে এবং আমার চেতনা বোধ বুদ্ধির অনেকটা উন্নতি ঘটে সত্যজিৎ রায়ের গল্প উপন্যাস পড়ে সত্যজিৎ রায়ের লেখা কিছু গল্প উপন্যাসের নাম হলো যে ফেলুদা কিরিটি সত্যান্বেষী আবার সত্যান্বেষী গ্যাংটকে গন্ডগোল দূর্গগড়ের মন্দির হীরক রহস্য বাদশাহী আংটি এমনি প্রচুর সত্যজিৎ রায়ের লেখা গল্প এবং উপন্যাস আছে তো আমাকে এই লেখককে পছন্দ করার কারণ হলো সত্যজিৎ রায়ের লেখা গল্প উপন্যাসের মধ্যে বাস্তবের সঙ্গে প্রায় সব কিছুই মিলে যায় এবং এই লেখক যেসব গল্প বা উপন্যাস লেখে সেগুলি আমার নয় যারা সত্যজিৎ রায়ের এই লেখা গল্প বা উপন্যাস পড়বে তাদের সবারই পছন্দ লাগবে তো আমি একজন ব্যক্তি হিসাবে এই লক্ষ্যকে পছন্দ করার কারণ হলো যে সত্যজিৎ রায়ের লেখা গল্প বা উপন্যাস পড়ে আমার চেতনা বোধ বুদ্ধি অনেকটা উন্নতি ঘটে এবং বাস্তব সমাজে সত্য মিথ্যা যাচাই করার মতন দক্ষতা অর্জন করে থাকি আমি এই গল্প উপন্যাস পড়ে আর এই সত্যজিৎ রায়ের গল্প পড়ে বাস্তব জীবনের সঙ্গে বহু কিছু মিল থাকে এবং এই গল্প পড়ে বহু কিছু জানা যায় দেশ বিদেশের এবং নিজেদের দেশের বা বাস্তবের বা আগের কিছু ঘটনা এই সমস্ত কিছু জানলে বা এই গল্প পড়ে আমি বাস্তব জীবনে অনেকটা উন্নতি লাভ করেছি এবং ভবিষ্যতে আরো ভালো কিছু ভাবনা চিন্তা আমি আমার মাথায় রাখবো এই গল্প পড়ে